আমার সংস্কৃতিতে বিয়ের অনুষ্ঠানে ভালো ভালো খাবারের আয়োজন করা হয় অনেক লোককে বিয়েতে নিমন্ত্রণ করে খাওয়ানো হয় বিয়েতে সবাই সুন্দর সুন্দর পোশাক পরে সুন্দর সুন্দর শাড়ি পরে বর্তমানে বিয়েবাড়িতে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও প্রচলন হয়ে আসছে অনেক বিয়ে বাড়িতে ভালো কোনও শিল্পীকে নিয়ে এসে সঙ্গীত পরিবেশন করা হয় আবার কোনও কোনও বিয়ে বাড়িতে ম্যাজিক শোও দেখানো হয় এমনকি স্থানীয় যারা আছেন ছোট ছোট বাচ্চা বা একটু বয়স্ক তাদের দিয়েও নাচ গান ইত্যাদি বিভিন্ন রকম অনুষ্ঠানও হয় এই রকম সব অনুষ্ঠানের মাধ্যমে বিয়েবাড়িটি খুব মধুর হয়ে ওঠে